হ্যাঁ হ্যাঁ বলো কে বলছ হ্যাঁ এই তো এবারে এইবারে ভোটে দাঁড়িয়েছিলাম দিয়ে প্রধান হলাম তো হ্যাঁ হ্যাঁ তুমি ভালো আছ তো কেন তোমাদের ওইখানে তো মনে হচ্ছে হলো না কি কটা কী এই তো কদিন আগে মনে হয় তোমাদের পাড়াটায় হলো কিছু আচ্ছা বলছি তোমাদের পাড়াটায় কি একবারেই জলের ব্যবস্থা নেই না মোটামুটি এক দুটো আছে আচ্ছা ঠিক আছে ও ওটা আমি দেখছি তাহলে আর কতগুলো কী বসতি আছে তুমি মোটামুটি আমাকে একটু বলতে পারবে তাহলে আমি সেরকম দেখতাম আর কি যে কটা কী ট্যাপ দেওয়া যায় আচ্ছা তাহলে মোটামুটি ওই চৌদ্দো পনেরোটার মতো দিলেই তো হয়ে যাবে না কি হ্যাঁ হ্যাঁ বিশ পঁচিশটা দুজনের একজন একটা করে ট্যাপ দিলেও হবে অবশ্য ঠিক আছে তাহলে ওই ট্যাপের ব্যবস্থাটা আমি দেখছি আর কিছু অসুবিধা আছে না কি হুম না না ওই ব্যাপারটা যদিও আমার কাছে এসেছে ওই একটা দরখাস্ত জমা হয়েছে স্কুল থেকে তো ওটা তো শুধু প্রধান হলেই হবে না যেহেতু সরকারি ব্যাপার স্কুলের ব্যাপার যেহেতু মানে গ্রামের তো নয় ধরো ওটা স্কুলের ব্যাপার তো ওটা আমি দেখি বি ডি ও স্যারের সঙ্গে কথা বলতে হবে আমাকে আর ওটা ঠিক হয়ে যাবে ওটা স্কুলের ব্যাপার বি ডি ও স্যারের কাছে ওই দরখাস্তটা জমা করলেই মোটামুটি স্যার তার কিছুদিন পরেই বলেছে কাজ আরম্ভ করে দেবে ওই মানে ওই বাথরুমটা হয়ে যাবে ওটা নিয়ে অসুবিধা নেই আর কি কিছু হ্যাঁ বলো না তুমি শুনছি না না এগুলোর প্রসেসটা মানে কী বলব প্রক্রিয়াটা চলছে তো আস্থা অনেকেই পেয়েছে তো অনেকেই পেয়েছে আর অনেকের নাম আসছেও এবার আস্তে আস্তে সব প্রকাশ হচ্ছে আর কি অনেকের নামই আসছে এবার দেখো সেই মানে কী বলব এই আবাস যোজনার ফর্মটা তো আমি প্রধান হওয়ার আগেই তো সব কিছু রেডি হয়ে গেছে না সেইটা তো আমি আর জানি না এবার মানে আমার হাত দিয়ে শুধু বাড়িগুলো আসছে এইটুকুই মানে আমি জানি না যে কারা জমা দিয়েছে বা কী তো তাও আমি দেখব আর কি হ্যাঁ হ্যাঁ এই তোমাদের গ্রামে কদিন পরেই যেতে হবে একদিন কাজ আছে ঠিক আছে দেখি হুম হুম